মহিলারা গেমিংয়ে দুর্বল বলে আমার মনে হয় না কারণ ছেলেরা যতো গেমিংয়ে ভালো মহিলারাও ততই গেমিংয়ে ভালো মহিলাদের সুযোগটা একটু কম আছে যতো সুযোগ বাড়বে মহিলারা তত গেমিংয়ে ভালো হবে এখন আমাদের ইন্ডিয়ান মহিলা ক্রিকেট টিমরা খুব ভালো খেলছে ছেলেরা যেমন খেলছে তার থেকে ভালো মেয়েরাও খেলছে পাশাপাশি তো আমি মনে করি মহিলা গেমিংও খুব ভালো আর যতো যতো দিন যাবে তত ওরা আরো ইমপ্রুভমেন্ট করবে গেমিংয়ে